হ্যাঁ আমাদের গ্রামে তীব্র জলের ঘাটতি বা খরা হয়েছে আমাদের যেন মরুভূমি হয়ে গিয়েছে নদী পথ ঘাট একদম সব শুকনো হয়ে গিয়েছে যাকে বলা যায় আমাদের ভালোভাবে জলের লাইনে সেভাবে জলও আসে না তাই সরকার সরকারের কাছে একটাই নিবেদন যদি এই সব জল টলের আমাদের লাইনগুলো যদি একটু পরিষ্কার করে দিতেন তাহলে আমাদের জল খেতে বা অন্যকে সাহায্য করতে আমাদের সুবিধা হতো আমাদের চারদিক মরুভূমি যেন শুকনো হয়ে গিয়েছে জলের এত আমাদের এখানে সমস্যা আমরা যেখানেই জল আনতে যাচ্ছি না কেন যদি আমরা পাশের বাড়িতে জল আনতে যাই তাদেরও কল থেকে দেখতে পাওয়া যায় জল উঠছে না তাদের এ কল বার বার টিপতে টিপতে তাদের একদম জল উঠছে না অনেকটা নিচে নেমে গিয়েছে এভাবেই দেখা যায় আমাদের এখানে আমাদের গ্রামের জীবনকে অনেকভাবে প্রভাবিত করেছে যেমন এই ছোট ছোট বিষয়গুলি হল জল দোকান হাওয়া একদম সব কিছু হাওয়া তো এখানে খুব সুন্দর গ্রামের হাওয়া এখানে খুব পরিষ্কার খুব স্নিগ্ধ বাতাস কিন্তু আমাদের জল এখানে একদম ভালো না একটু যদি জলের সুবিধা থাকত তাহলে বাচ্চা থেকে বয়স্কদের একটু জল খেতে বা জলে স্নান করা আসলে জল আমাদের এমন জিনিস সকাল থেকে উঠে রাত পর্যন্ত সারাদিন জলের কাজ হয় অনেক মায়েদের বোনেদের দেখতে পাওয়া যায় পুকুরে যেয়ে তারা কাচাকাচি করেন তাই যদি বৃষ্টি না হয় তাহলে পুকুরে জল আসবে কোথা থেকে পুকুরের জলও তো শুকিয়ে গিয়েছে একদম তাহলে তারা কাচাকাচি স্নান একদম করতে পারছেন না আমাদের এখানে মা কাকিমারা আমাদের এখানে জলের অবস্থা খুবই খারাপ চারদিক শুকনো হয়ে গিয়েছে তীব্র জলের ঘাটতি ঘটেছে এখানে আমাদের খরা দেখা দিয়েছে যদি জলের একটু ব্যবস্থা ভালো হতো তাহলে আমাদের মা কাকিমাদের মুখে হাসি ফুটত